হুম কে বলছেন আচ্ছা কত নম্বর ওয়ার্ডের বাইশ নম্বরের হ্যাঁ বলুন কেন কি সমস্যা একটু যদি বলেন কী যদি কোনো কমপ্লেন আছে পরিষেবা পাচ্ছেন না বলতে ডাক্তাররা ডাক্তারদের তো রাউন্ড আপ হয়ে গিয়েছে আপনাদের কাছে কি যায়নি ডাক্তার না প্রেসক্রিপশন থেকে যদি আপনি না বুঝতে পারেন সেক্ষেত্রে আপনি আরো করতে পারেন নিচে এসে প্রেসস্ক্রিপশন দেখাতে পারেন সেখানে তো আপনাকে বলে দেওয়া হবে না আপনাদের কাউকে কলিগকে কাউকে পাঠান এ তাহলে প্রেসক্রিপশনটা নিয়ে চলে আসুন তাহলে হ্যাঁ প্রেসক্রিপশন যদি সমস্যা হয় আমরা সেটা বলে দেব যে কী কী বলেছেন ডাক্তার বা কী ওষুধ আনতে হবে সেগুলো আমরা জানিয়ে দেব সব বলে দেব আপনি কাউকে কলিগকে পাঠান না ওই প্রেসক্রিপশনটা নিয়ে

হ্যাঁ ঠিক আছে দেখুন এটা একটা রেপুটেড তো হসপিটাল তো আপনার কী সমস্যা না আপনি নিজে থেকেই চলে যেতে চাইছেন না আমাদের কোনো গাফিলতি হলে সেই বিষয়টা তো আমাদের দেখতে হবে তো আপনি একটু বলুন যে এটা আপনার দিক থেকে কোন কমপ্লেন আছে না আপনারা সদিচ্ছা ভাবে চলে যেতে চাইছেন